হ্যাঁ নিরবিলি শান্ত জায়গা বলতে ঘুরেছি সেটা হলো সুন্দরবন আরও অনেক জায়গা ঘুরেছি কিন্তু নিরবিলি বলতে সুন্দরবনটাই সব থেকে মনে কেটেছে আমাদের বীরভূম থেকে সুন্দরবন যেতে সুন্দরবন যেতে ম্যাক্সিমাম ছ ঘন্টা থেকে সাত ঘন্টা সময় লাগে সেখান থেকে বীরভূম থেকে আমরা প্রথম ট্রেনে উঠলাম ট্রেনে উঠে ওখান থেকে হাসনাবাদ আসলাম হাসনাবাদ থেকে ওখান থেকে বাস করলাম বাস করে আমরা আসলাম নেবুখালি নেবুখালি ওখান থেকে বোট পার হলাম বোট পার হয়ে আসলাম দুলদেলি দুলদেলি থেকে ওখান থেকে অটো করলাম অটো করে আসলাম তালতলা বাজার কালিতলা বাজার থেকে ওখান থেকে টোটো করলাম টোটো করে ওখান থেকে এলাম বোট ঘাটে বোট ঘাট থেকে এসে যাকে বোটটা ভাড়া করেছিলাম সেই ওনার সাথে কথা বলে আমাদের বোটের সরঞ্জাম তুলে দিলো যেমন গ্যাস আমাদের বিভিন্ন রকম খাদ্য এগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা বোটে উঠলাম বোটে ওঠার পরে শেখান থেকে আমরা বোট ছেড়ে দেওয়া হল বোট ছেড়ে দেওয়ার পরে আমরা সেখান থেকে প্রোথম ঝিঙাখালি অফিস গেলাম ওখান থেকে বললাম অপিসের ভিতরে অপিসেই ওখানে একটা টিকিট কাটতে হয় সেটা সুন্দরবন ভ্রমণের বিষয়ের উপরে ঘোরার জন্য টিকিট কাটতে হয় আমরা ওখান থেকে সব টিকিট করলাম টিকিট করে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে সেখানে কি সুন্দর পাখির আওয়াজ তারপরে যা হাওয়ার আওয়াজে যে পাতায় যে আওয়াজগুলো হয় যেমন শশ শশ মধুর আওয়াজ সেগুলো আমরা অনুভব করলাম খুব সুন্দর লাগলো সেখান থেকে আমরা ওর ভিতরে ঘোরা ঘুরি করলাম ম্যাক্সিমাম এক ঘন্টা ধরে ওখান থেকে ঘোরার পরে আমরা বাদুর দেখলাম তারপরে হরিণ দেখলাম দেখার পরে সেখান থেকে আমরা আবার ঘুরে বোটে উঠলাম বোটে হওয়াটার পরে একদম পুরো শান্ত এলাকা শান্ত সুধু জলের একটু তুফানের আওয়াজ হালকা হালকা একদম পুর শান্ত নিরিবিলি শুধু শুধু আওয়াজটা জলের আওয়াজটা আসে আর কোনো আওয়াজ নেই কোনো হই হল্লা নেই আমরা সেখান থেকে রওনা দিচ্ছি তিন চার ঘন্টা রাস্তা ওইভাবে বোটে যেতে হবে আমরা ওখান থেকে যাচ্ছি শুধু একটু হাওয়া আর জলের আওয়াজ সুন্দর লাগলো সেখানে বোটের উপরে ছাদের ছাদে আমরা সব বসে বসে মোটামুটি একটু টিফিন করলাম সেখান থেকে আমরা দেখলাম যে চারি সাইডে কুয়াশা কুয়াশার ভাপ আছে আর শুধু জল আর সাইডে জঙ্গল আরও কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কোনো মানুষের আওয়াজ নেই কোনো একদম ঠান্ডা পরিবেশ আমরা যাচ্ছি সবাই আনন্দ করতে করতে শীতের সময় সবাই ভালো ভালো ড্রেস পরে আসে কেউ জ্যাকেট কেউ বিভিন্ন ধরনের জামা প্যান্ট পরে আসে তারা ওইগুলো শীতের জন্য সবাই মোটামুটি টাইট ফিট করে সব বসে আসে যেন ঠান্ডা হাওয়া হাওয়া না লাগে হাওয়া লাগলে ঠান্ডা লাগবে আমরা বসে সবাই ওখান থেকে একটু চা টা খেলাম খাওয়ার পরে আমরা একটু ছোটো একটা নদীর ভিতরে গেলাম নদীর ভিতরে যাওয়ার পরে সেখানে দেখলাম সুন্দর পাখির আওয়াজ করছে জলের আওয়াজ হচ্ছে হালকা হালকা ওই আওয়াজটা জঙ্গলের ভিতরে যাচ্ছে রি সাউন্ড হচ্ছে সেগুলো শুনতে খুব সুন্দর লাগছিলো আমাদের আমরা ওখান থেকে একটু বোট থেকে চরে নামলাম নেমে একটু সুন্দর বিত্নের সাইড দিয়ে ঘোরাঘুরি করলাম কিন্তু ওখানে যে গার্ডগুলো থাকে তারা আমাদের বারণ করছিলো যে ওখানে নেমন ওখানে রিক্স আাসে যেমন বাগের ভয় থাকে আর আমরা সেখ থেকে তাই গার্ডের কথা সনেে আমরা রিটার্ন বটে উঠে আসলাম বটে উঠে আসার পরে যে আমরা স্বাভাবিক ইউস করি যে কলের উপরে কল থেকে জল আসে সেই জল দিয়ে আমরা হাত মুখ পা ধৌত করি কিন্তু এখানে সেরকমটা ছিলো না এখানে একদম পরিবেশ গ্রাম অঞ্চলের মতো গ্রামেরই মতো মানে বালতি করে জল তুলতে হবে তুলে সেগুলো মগে করে কাটিয়ে হাত পা ধুতে হবে ঠিক আছে এইভাবে আমরা ওখানে সবাই উটে সব ওই কাজগুলো করে পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে আমরা বোটের ভিতরে চলে গেলাম সেখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করল্লাম যার জঙ্গলেের ভিতরে বোটে শান্ত পরিবেশে খাওয়া দাওয়া করাটা কত ভালো লাগছিলো সে না দেখলে অনুভব করা যাবে না হুকিং ওখান থেকে আমরা

দেখলাম যে ওখানে পোচুর লোক এসসে ঘুরতে সবেই বোর্ড একের পর এক আছে আমরা পোরটাল না লাগানোর পরে যেয়ে প্রথম অফিস থেকে টিকিট কাটা হয়েছিল সেই টিকিটগুলো দেখানো হলো দেখানোর পরে আমরা ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে

সেখানে আমরা ওই চারি রাউন্ড দেওয়ার জন্য আমরা সব বার হলাম ওখান থেকে যাচ্ছি আমরা যেতে যেতে দেখলাম যে অনেক বাদর আছে অনেক সাপ আছে গো সাপ যেটা বলে যে চারটে পা সেটা দেলাম হ ভীষণ বড়ো হঁ সেগুলো দেখে আমরা আরেক সাইডে গেলাম সেখানে দেখলাম একটা কুমির আসে কুমিরটা বেশ এগারো থেকে বারো ফুট লম্বা হবে এররা ভীষণ বয়েস হয়েছে কুমিরটা নড়াছড়াও কম করছে দেলাম দেখার পরে আমরা টাওয়ারে উঠলাম টাওয়ারে ওঠার পরে দেখলাম একটু বেকাল হয়ে গেছিলোতো গাছের ছায়া পড়েছে তার নিচে একটা শুয়ে আছে বাঘটা শুই আসে যখন তখন গাছের ফাঁক দিয়ে মানে আলোটা পড়ছে দিয়ে যে সূর্যর আলোটা পরড়ছে শীতকালে সময় লাল লাল লাল কালারের উপরে যে সূয্যর লাইটটা পড়েছে তখন ওই বাঘের লোমগুলো এতো সুন্দর দেখাচ্ছে আর তার ও উপরে থালায় হাওয়া হচ্ছিলো হালকা হালকা হাওয়া পর চার লোমগুলো নড়ছিলো তখন মনে হচ্ছিলো যে বাগের ধারে যায় কিন্তু সে তো বাগের ধারে যাওয়া অসম্ভব ছিলো কারণ সে তো একটা হিম সিং প্রাণী তা দেখে মনে হচ্ছিলো যে না বাঘটা ভীষণ শান্ত কিন্তু বাঘ যতই শান্ত দেখা ধারে কাজকত ত ব অতো শান্ত থাকে না কিন্তু আমরা দেখলাম যে বাগটা শুয়ে আসে হাওয়া হচ্ছিলো ওই গাছের ফাঁক দিয়ে যে রৌদ্রটা বাঘের গয়ে পড়ছিলো তখন মনে হচ্ছিলো যে কোনো একটা কিছু আসে ওখানে ভীষণ ভীষণ উজ্জ্বল দেখাচ্ছিলো আর লোমগুলো ওই উতরে হাওয়াই নড়ছিলো তখন মনে হচ্ছিলো যে না ওখানে যাওয়া প্রয়োজন এরকম মনে হচ্ছিলো কিন্তু ওখান থেকে তো যেতে দেবে না যাওয়াটাও রিক্স কারণ আমরা শুনেছি এখানে বাঘের হাতেও অনেক মানুষের প্রাণ গিয়েছে সেই জন্য আমরা কতটা রিক্স নেই নি আর দেখার পরে আমরা সেই টাওয়ার থেকে মসে নামার পরে ওখান থেকে আবার ভোগ মুখস্ত ট করলাম ভোট করে আমরা এখান থেকে কুমিরমারি একটা জায়গা আছে সেখান থেকে প্রায় ছ ঘন্টা টাইম লাগে তা আমরা ওখান থেকে বিকাল চারটে দেখ বোট ছেড়েছি বোট ছাড়ার পরে আমরা যখন আসছিলাম তখন জঙ্গলের সাইড দিয়ে জঙ্গলের সাইড দিয়ে যখন আসছিলাম তখন সন্ধ্য্যা টাইমে যে পাখিগুলো বাসায় আসলে বিশেষ করে বক আর কুয়াশা মাথায় যে কুয়াশা করছিলো হালকা হালকা করে দেখলাম যে পাখিগুলো যখন ঝাকে ঝাকে গাছে পড়ছে তখন পরিবেশটা খুব শান্ত খুব ভালো লাগছিল আমি সত্যিকথা বলতে আমি যতো জাগায় ভ্রমণ করেছি এই সুন্দরবন ভ্রমণের উপরে আমার আর কোনো ভ্রমণ ভালো লাগে নি যেমন শান্তষ তেমন দেফথ নোই সৌন্দর্য এই যে সৌন্দর্যটা আমি আর অন্য করতোও দেখতে পাই নি ওখান থেকে আমরা দেখার পরে আমরা গিয়েছিলাম কুমিরমারি কুমিরমারি ওখানে গিয়ে দেখলাম যে

ধরে নিয়ে এসেছে সেগুলো দেখেছি সেগুলো সব নৌকার ভিতরে তলা দিয়ে ফাটিয়ে রেখে দেওয়া হয়েছে নাইলে অন্য ওখান থেকে বাংলাদেশের লোক এসে চুরিপুরি নিয়ে যেতেও পারে সেই জন্য ওগুলো ফাটানো ভাঙা চরো করে দেখে দেওয়া হলো সেখানে আমরা গেলাম যাওয়ার পরে ওখানে একটা সাইড ছিলো সেই ফোরম্যান ডটা সাইডে একটা ছোটো বনের ভিতরে এক ঘাস কাটা ছিলো সেই ঘাস মানে একটা পথ মতো তৈরি করা ওখানে দেলাম এক এক চাক এক চাক হরিং এক পাল হরিনগুলো দেখতে খুব সুন্দর লাগলো তখন রাত হয়ে গেছে লাইট ছিলো ওই হরিণ ছাড়া ওখানে আমরা কিছু দেখতে পাই নি আর রাত্রেবেলা আমরা টর্চ জ্বালিয়ে সব দেলাম আর লাইট ছিলো বলে হরিণগুলো ওখানে ছিলো ওখানে মোটামোটি হোরেনগুলো যে লাইটের আলোয় দেখাচ্ছিলো খুব সুন্দর দেখাচ্ছিলো আমরা হয় ণগুলো দেখলাম দেখার পরে আমরা ওখান থেকে ভিতরে গেলাম গিয়ে টিকিট দেখালাম টিকিট দেখানোর পরে আমরা ওখান থেকে রিটার্ন করলাম রিটার্ন করার ফলে বোটে আসলাম বোট থেকে ওখান থেকে আমরা সেই আমাদের